বাড়ির পাশে শিল্পর সরবরাহর দোকান আছে তো সেখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে না দেখে আমি ভাবলাম যে ইউটিউবে ভিডিও বানিয়ে পোস্ট করা যাক যাতে ওনার একটু সাহায্য হয় বিক্রিটা যেন বাড়ে তো এরকমভাবে ভিডিও বানিয়ে পোস্ট করবো বা মানুষকে বলবো যে আমাদের বাড়ির পাশে এরকম একটা দোকান আছে তো ওখান থেকে যেন সব কিছু কেনাকাটার করা হয় আর ওখানে অনেক ছাড় দেওয়া হয় তারপরে বিভিন্ন জিনিস আছে বিভিন্ন জিনিসের ওপরে বিভিন্ন রকমভাবে ছাড় দেওয়া হয় তো যাতে ওনার ভালোভাবে চলে সেই দিকটা দেখার জন্যে একটু মানুষকে বলতে হবে যাতে মানুষ ওখানে আসে কেনাকাটা করতে তারপরে আর আমার আমার শিল্পর জিনিসপত্র হচ্ছে যে খাতা বই পেনসিল রাবার রঙ স্কেল পেন ফোন তুলি আর জল রঙ মোম রঙ তেল রঙ বোর্ড তারপরে আর্ট পেপার তারপরে হচ্ছে যে